আমি শহর আমি যেহেতু শহরে থাকি তাই সারের চাষ কী জিনিস আমি জানতাম না যখন আমি গ্রামে আসি ছুটি কাটানোর জন্য তখন দেখতাম আমার কাকুরা জেঠুরা আমরা বাড়িতে গরু পোষে গোয়ালে ওদের তিন চারবার করে খেতে দেয় যাতে ওরা বেশি করে গোবর দেয় সেই গোবরকে একটা গো একটা নির্দিষ্ট স্থানে গর্ত করে সেই গোবরগুলো তার ভিতরে রাখে যখন দিনের পর দিন গোবরগুলো থাকে একটা জৈব সার তৈরি হয় সেই সারগুলো দিয়ে দেখেছিলাম জেঠুরা কাকুরা জমিতে চাষ করে সেই গোবর ছড়িয়ে গোবরের যে সার হয় সেই সারগুলো দিয়ে জমিতে ছড়িয়ে দেয় ছড়ানোর ফলে তারা বীজ রোপণ করে বেগুন গাছ কুমড়ো গাছ উুচ্ছে টমেটো বিভিন্ন রকম গাছ তারা দেয় আলু এই ফসল এই সারের দিয়ে দেওয়া যে ফসলগুলো হয় সেইগুলো খেয়ে দেখলাম বাজারে রাসায়নিক সারের তুলনায় খুব সুস্বাদু এই জৈব সারের ফসলগুলো আমি যখন গ্রাম থেকে শহরে নিয়ে গিয়ে দু চার ফ্যামিলিকে দিতাম তারা খেয়ে বলতো সত্যি ফসলগুলো খুব সুন্দর আমাদের রাসায়নিক সারের থেকে যথেষ্ট ভালো এই খাদ্যগুলো খেলে শরীরে কোনো রোগ থাকে না পেটের ব্যথা যন্ত্রণা গ্যাস্ট্রিক কোনো শরীরে অসুখ থাকে না

এই সার হিসেবে সবজিগুলো খুব ভালো